হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম সব রকমের মাছ পাওয়া যাবে আপনি কী রকম মাছ চান বলুন ম্যাডাম এখানে সব মাছই পাওয়া যাবে রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ পমফ্রেট মাছ সব মাছই পাওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি ম্যাডাম এখানে সবচেয়ে সেরা ঠিক আছে আপনি যদি চান এখান থেকে নিতে পারেন খুবই কম দামে পাওয়া যায় আপনি যদি নিতে চান নিতে পারেন হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আপনার হচ্ছে ইয়ে কাতলা মাছ কাতলা মাছের ঝোল ঠিক আছে কাতলা মাছের ঝোলের আপনার দাম হচ্ছে তিনশো আশি টাকা প্লেট ঠিক আছে এক প্লেট তিন পিস মাছ থাকবে ওটি কম্বো তিন পিস মাছ থাকবে এবং ঝোল থাকবে আপনি ঝোলের উপরে চাইছেন ওখানে ঝোল থাকবে আর আপনি যদি চান তাহলে আরও কিছু পেতে পারেন আর পমফ্রেট মাছের মাছ আছে পমফ্রেট মাছের আপনি হচ্ছে একটু ঝোল ঝোল আপনার গ্রেভি টাইপের পাবেন ঠিক আছে তারপরেও অনেক কিছু আছে আর তারপরে অনেক কিছু আছে আপনার রুই মাছ আছে রুই মাছের রুই মাছের ঝোল ঝাল আছে ঠিক আছে চুনো মাছের ঝাল আছে আচ্ছা ম্যাডাম আমাদের কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খুব হয় আপনি যদি নিতে চান নিতে পারেন ওইটার দাম আপনার পাঁচশো আশি টাকা ম্যাডাম প্লেট ম্যাডাম রুই মাছের আপনি কম্বো নিতে চান হ্যাঁ রুই রুই মাছ রুই মাছটা ম্যাডাম আমাদের এখানে হচ্ছে একদম সবাই সবাই ভালোবাসে ঐটি হচ্ছে আপনি নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন দুটো প্লেট যেখানে আপনার চার পিস করে থাকবে ঠিক আছে ম্যাডাম তাহলে আপনার হ্যাঁ